আমাদের এইখানে তো অনেক ধরনেরই সংবাদ মানে অনেক কিছুই হয় আমাদের এলাকায় সেগুলো তো সংবাদ মাধ্যমে কোনো দিনই জায়গা পায় না কারণ হচ্ছে আমাদের গ্রামীণ এলাকা সেই কারণে এখানে কোনো বড়ো সংবাদ মাধ্যম বড়ো কেন কোনো সংবাদ মাধ্যমই নেই আমাদের এই এলাকায় তা মানে আমাদের তো এইখানে অনেক কিছুই হয় যেগুলো সংবাদে দেখালে বোধহয় ভালো হতো যেমন কিছুদিন আগে এই রেশন দোকানে হচ্ছে দেখছিলাম যে চালের সাথে হচ্ছে খুবই নোংরা পাথর টাথর এরকম কিছু বেরোচ্ছে সেগুলো সংবাদে দেখালে হয়তো এই মানুষকে এই সমস্ত চাল আটা এইগুলো নিতে হয় না তারপরে রাস্তা হচ্ছে আমাদের এইখানের রাস্তা এতো খারাপ সেখান দিয়ে মানে একটা সাইকেল চালাচলেও খুব মুশকিল হয়ে যায় অথচ সংবাদে দেখানো না দেখায় না বলে সে রাস্তাও সারানো হয় না আর মানুষ কিছু বলতেও পারে না তারপরে তো গাড়ি ঘোড়া তো আছেই যে এখন তো সব মানুষের সব ছেলেদের হাতে বাইক আর তারা যেভাবে বাইক চালায় যে যে কোনো বাচ্চা যদি সামনে পড়ে মানে তার সঙ্গে সঙ্গেই ডেথ হয়ে যাবে আর হচ্ছেও এরকম প্রচুর পরিমাণে হচ্ছে তো আমার মনে হয় এরকম কাছাকাছি কোনো সংবাদমধ্যম থাকা খুব ভালো